হ্যাঁ রান্নার ক্ষেত্রে আমি একবার দুর্ঘটনায় পড়েছিলাম আম আমি একবার রান্না করতে গিয়েছি আমি আলু ভাজা করছিলাম তো সেক্ষেত্রে আমি যখন কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছিলো তো সেটা আমার হা আচমকা হাত লেগেই এই আলুটা দিতে গিয়েই আমার হাতে তেল পড়ে গিয়েছিল তো আমার অনেকটায় অংশে তেল পড়েছিলো হাতের তো হাতটা পুরোটা পুড়ে গিয়েছিলো তো সেক্ষেত্রে আমি সেখান থেকে বেরিয়ে আসার টা খুবই কঠিন ছিল ও সেটা থেকে আমার হাতে যেহেতু তেলটা পড়ে গেছে সেখানটা থেকে তো আমি বেরিয়ে আসতে পারছিনা তো সেক্ষেত্রে আমি আমার হাতরে হাতে আবার আমার মা বাড়িতে ছিল মা হাতে কোলগেট লাগিয়ে দিয়েছিলো প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছিলো ও তারপর দেখলাম যে কিছুক্ষণ পর সে হাতে ঢুড়ি উঠে গিয়েছিলো আবার আমি সামনাসামনি ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে তারপর সেটা ওষুধ খেতে তবে সেটা ঠিক হয়েছিলো না হলে তো খুবই আমি দুর্ঘটনার মধ্যে পড়েছিলাম